হ্যালো হ্যাঁ বলুন আপনি কে বলছেন কে শাইনা লস্কর ও আচ্ছা আচ্ছা আপনি মডেল শাহিকা শাহিদা লস্কর বলছেন বলুন বলুন কী বলছেন আপনার অনেক নামডাক শুনেছিলাম ও আচ্ছা তাহলে তো আমি নিজেকে ধন্য বলে মনে করবো আপনার মতো মডেল যদি আমার কাছে নিজের মেকওভার করাতে চায় তা আছে কম বেশি হয় তো তো কেমন ধরনের লুক নিতে চান বলুন আপনি ব্রাইডাল লুক তো আপনি কেমন ধরণের প্যাকেজ নিতে চান ফার্স্ট ক্লাস না কি মিডিয়াম না কি লো রেঞ্জের মধ্যে বলুন আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো আপনি একটু ও আচ্ছা বলুন তাহলে আপনি ঠিক আছে আমি চেষ্টা করবো আর কি তো জুয়েলারি ড্রেস সব আপনি দিবেন না আমার কাছ থেকে নেবেন বলুন আচ্ছা বলছি যে ম্যাডাম ব্রাইড সাজতে গেলে যে মেহেন্দি আছে আমাদের এখানে মেহেন্দির জন্য একটা প্যাকেজ পাওয়া যায় যে মেক আপের সঙ্গে মেহেন্দির প্যাকেজটা ফ্রি আপনি কি সেটা নিতে চান যেহেতু আপনি ফার্স্ট ক্লাস মেক আপ করাচ্ছেন তো আপনার ওই একটা অফার আছে যে ফার্স্ট ক্লাস মেক আপের সঙ্গে মেহেন্দিটা ফ্রি আছে

কী বলছেন আ নয় হাজার টাকা মতো পড়ে যাবে আপনি তো একজন নামকরা মডেল আপনি তো সব জায়গায় কম বেশি মেক আপ করেন আমি আর আপনাকে কি ঠকিয়ে নেবো আপনি তো জানেন যে কোনটা কেমন হয় এখন তো জানেন প্রোডাক্টের কেমন রেঞ্জ হচ্ছে আর কি ঠিক আছে আপনি যদি চান আট আট হাজার পাঁচশো টাকা দিলে হবে আর কি আমার তো পারিশ্রমিক বেশি নয় না যে আপনি আপনি একজন মডেল আপনার ভালো ভালো প্রোডাক্ট না ইউজ করলে আপনার স্কিনে তো সাইড এফেক্ট হয়ে যাবে না সেইটা তো আমার একটা দায়িত্ব আছে তাই জন্য আমি বলছিলাম আর কি এবার আপনি দেখুন কী করবেন আপনাকে তো পুরোটা বললাম আচ্চা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো তালে আপনি কখন কবে ফ্রি হচ্ছেন বলুন